হ্যাঁ কাছাকাছি নগর বা শহর বা রাজ্যে ভ্রমণ করার সময় আমি যে নিরাপত্তামূলক সংক্রান্ত সম্মুখীন হই নি সেরকমভাবে কারণ আমি সব সময় আমার যে আই ডি গ্রুপগুলো আছে আমি সেগুলোকে নিয়ে সব সমায় ঘুরতে বেরোই বা মানে যখন কোথাও ঘুরতে যাই যেমন আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড এগুলোকে আমি নিই সাথে রাখি যাতে কোনো অসুবিধা না হয় আর নিরাপত্তা হিসেবে আমি সব সমায় আমি কোনো দিনও আজ পর্যন্ত একা ঘুরতে যাই নি সেটা সব সমায় আমি আমার বাবা মার সাথে গেছি তাই জন্য সেরকম নিরাপত্তাহীনতা আমার কাছে মনে হয় নি তো এটুকুই না আমি কোনো রকম শোয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সম্মুখীন কখনোই হই নি